হ্যালো আমি একজন আমি মনীষা বলছি হ্যাঁ আমি টেস্ট পরীক্ষার্থী এই প্রিপারেশান নিচ্ছি আছে এরকম মানে মোটামুটিভাবে নিয়েছি একটা প্রিপারেশান আপনার সুবিধা মতো আপনি আসতে পারেন একটু তাড়াতাড়ি আসলে আমার ভালো হয় হ্যাঁ আপনার সুবিধা মতো আপনি আসবেন আপনি কবে আসছেন যদি জানিয়ে দেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হুম ভালো আছি ভালো আছে আচ্ছা ঠিক আছে